আমি ছোটো থেকে আঁকতে ভালোবাসি আমার বাড়িতে অনেকগুলো বাচ্ছা আঁকতে আসে আমার নিজের বাচ্ছারাও তাদের সাথে আঁকতে বসে আমি যখন প্রকৃতির যা দেখি সব আমার খাতার মধ্যে আঁকি নদী নালা থেকে পশু পাখি সবকিছু আমি খাতার মধ্যে আঁকি যখন যেটা না পারি আমি এখন অনলাইন থেকে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক আঁকা দেখে আমার খাতায় তোলার চেষ্টা করি আমি পারি আমার বাচ্ছাদেরকে আমি আঁকা শেখাই মাঝে মধ্যে আমি জলরঙ থেকে শুরু করে মোম রঙও ব্যবহার করতে ভালোবাসি আমি সমস্ত রকমের রঙ দিয়ে রঙ তুলি দিয়ে ছবি আঁকি আর প্রকৃতির ছবি আঁকতে আমার খুব ভালো লাগে আমি প্রকৃতির ছবি আঁকি ব্যাস এইটুকুনি